হ্যালো আমি হচ্ছে শুভ বলছি গো বলছি আমার তো এখানে ফুল দরকার পুজো হ্যাঁ পুজো বাড়ি আছে পুজো হবে এখানে সব কালী পুজো আছে পাড়ার সমস্ত ছেলেরা প্রায় পাড়ায় হচ্ছে নাই নাই করে তিন চারটে ঠাকুর উঠছে সেখানে ফুল দিতে হবে তারপরে আবার একটা হরিনাম বসবে সেখানেও ফুল দরকার প্রচুরই ফুল দরকার দাম কত কী যাচ্ছে একটু দেখে করবেন না হয় কী কী ফুল আছে ওনাদেরকে সেগুলো বলুন

কত টাকা পড়বে ওইটা আচ্ছা হ্যাঁ আচ্ছা আর কী ফুল আছে ওইটা ওইটা ওইটা না হয় বলছেন ওইটা হরির বেদির চারপাশে দেওয়া যাবে আমার এখানে তো মানুষ মরছে না যে আমি ওটা নিয়ে এসে গলায় দেবো

ওটা আপনার আর টাইম আছে বাইশ দিন হ্যাঁ মানে যে দিনের পুজো তার দুদিন আগে হ্যাঁ অ্যাডভান্স কত করবো তাও আর ফুল সব ভালো হবে তো টাটকা হবে তো ওটা তো আমার জেনে লাভ নেই আমার যেটা দরকার ফুল ভালো হতে হবে এবং সাজানোটাও যেটা আপনাকেই করতে হবে

আবার ভুলে টুলে যাবেন না তো আমি তাহলে আপনাকে টাকা পে করে দিচ্ছি কিছু যাওয়ার তো টাইম হবে না এতদূর যাওয়া কি সম্ভব হুম ঠিক আছে নিন রাখছি